বারো লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশত বারো পনেরো লক্ষ চু পঁচাত্তর হাজার সাতশত চোদ্দ সতেরো লক্ষ চুরাশি হাজার নয়শত সতেরো উনিশ লক্ষ চুরানব্বই হাজার সা আটশত আটাশ পঁচিশ লক্ষ চু পঁচাশি হাজার ছয়শত আটতিরিশ